আমি বিভিন্ন সময় বিভিন্ন রান্না করতে থাকি যখন খুব ছোটো ছিলাম তখন আমাকে বাড়ি থেকে রান্না করতে দিতো না কিন্তু আমার রান্নার প্রতি শখটা বরাবরই ছিলো সেই জন্য আমি বাড়ির কথা শু না শুনেই রান্না করতে যেতাম মা হ্যাঁ সব সময় হয়তো পাশে থাকতো কিন্তু আমি নিজে থেকে অনেক রান্না করেছি আমি কখনও মাংস রান্না করেছি কখনও বিরিয়ানি করেছি কখনও ফ্রায়েড রাইস করেছি এছাড়াও বাড়ির যেসব তরকারি হয় আলু পোস্তু তারপর সুক্তো বিভিন্ন সবজির তরকারি মাছ এই সবার ডিম সবই রান্না করেছি যদি আমার কোনো রান্নার সম্পর্কে বলতে বলা হয় তাহলে আমাকে বলতে প্রথমে সব থেকে সহজ রান্না যেটা সেটা হলো ফ্রায়েড রাইস কারণ ওই রান্নাতে অনেকে মনে করে খুবই ঝামেলা আছে কিন্তু আমার মনে হয় না যে ওই রান্নায় কোনো ঝামেলা আছে কারণ আমি যদি বলি তাহলে বলতেই হয় ওটাতে শুধুমাত্র ভাতটাকে সেদ্ধ করে নিতে হয় ভাতটাকে সেদ্ধ করে নিয়ে ভাতটাকে হালকা বাতাসে ঝুলিয়ে শুইয়ে রাখতে যেতে ওই যে ফ্যানটা ওটা টেনে নেয় এরপর যে সবজিগুলো আমরা দিই যেমন গাজর বিনস ক্যাপসিকাম যেগুলো দিই সেগুলো হালকা আঁচে হালকা আঁচে হালকা ভেজে নিতে হবে তারপর ওর মশলাগুলো গুঁড়ো করে নিলাম তারপর ওগুলো দিয়ে ঘি দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম সবগুলো এক সাতে তারপর হালকা করে ঘি দিয়ে মিশিয়ে দিয়ে তারপর কেউ চাইলে গরম করতে পারেন না চাইলে গরম না করলেও হয় এর ফলে আমার মনে হয় যে ফ্রায়েড রাইসের থেকে সহজ রেসিপি আর কিছু নেই এবং এই রেসিপির যে কোনো মানুষ চেষ্টা করতে পারে এবং এটি সব থেকে সহজ রেসিপি